হ্যালো শিব লক্ষ্মী সুপার মার্কেট থেকে বলছি আপনি যে শ্যু জামা কাপড় এই সব অর্ডার দিয়েছেন সেটা চলে এসছে আপনি কবে আসবেন হ্যাঁ সব আস সব চলে এসছে আপনি নিয়ে যান হুম সব কিছু ঠিকঠাক আছে আপনার তো বললাম এতো দাম না না আমার দাম দিয়ে কই নি শিবু লক্ষী সুপার মার্কেট দাম তো একই হয় ঠিক আছে এই দামেই আমরা অর্ডার আসে সেরকম বিক্রি করি তাড়াতাড়ি আপনি নিয়ে যান কারণ তাহলে শুনুন শুনুন আপনারা সেরকম যা যা অর্ডার দিয়েছে সব চলে এসছে না নিলে অসুবিধা আছে আপনাদের নিতেই হবে কারণ সেই হিসেবের আপনারা অর্ডার দিয়েছেন আপনারা আপনারা আপনারা আমাদেরকে আমাদের কাছে এসে অর্ডার দিয়েছেন কারণ আশেপাশে যদি কম থাকে আপনারা তো দেখতে পারতেন কিন্তু আমাদের এখানে অর্ডার হয়ে গেছে নিতেই হবে কিছু করার নেই না না না না অন্য কাউকে তো নিতে হবে নিতে চাইবে না কারণ আপনি তো অর্ডার দিয়েছেন আপনার নিতে হবে এসব মাল কী করবো আপনার আপনারা এখানে কোনো দাম বেশি টেশি নেই ঠিক আছে এই শিব লক্ষ্মী সুপার মার্কেটে একই দামই হয় আপনারা সব জেনে আচ্ছা ঠিক আছে রাখুন